আমি মনে করি আমাদের রাজ্যে সাংস্কৃতিক রূপ দিয়েছে আমাদের কৃষক পরিবাররা কৃষকরা আমাদের সংস্কৃতিটাকে ধরে রেখেছে ও সমৃদ্ধ করে চলেছে কারণটা এটাই কারণ আর আমরা যে বাকি যে মানুষগুলো আছে তারা কিন্তু যে কোনও যে কোনও কাজে যেখানে সেখানে চলে যাচ্ছে কিন্তু একটা কৃষক পরিবারই জানে যে তারা একদম অনেক আগে থেকে যবে থেকে তাদের জমি বা তাদের পূর্বপুরুষ এবং তাদেরও আদিপুরুষ থেকে কিন্তু এই কৃষি বা চাষবাস তাদের চলে আসছে তো সেই জন্য চাষবাসটাকে তারা কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্যকে সমৃদ্ধি করে যাচ্ছে এছাড়াও কৃষকদের অনেক রকমের ব্যবহার অনেক রকমের চাষ অনেক রকমের ফলন দিয়ে তারা বুঝিয়ে দেয় যে আজকের মাটি এখনও কিন্তু মরে যায় নি তারা বেঁচে আছে তো সেই জন্যই বলবো যে সংস্কৃতি বা ভূমিকে যারা রক্ষা করেছে এখন পর্যন্ত তারা কিন্তু কৃষক হ্যাঁ অন্যদের অন্যান্য অনেক কিছু মনে হতেই পারে কিন্তু আমার মনে হয় চাষবাসটাই কৃষকদের মূল কাজ হয় এবং সেইটাতে আমাদের প্রধান সংস্কৃতি আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু ধান চাষের জন্য বিখ্যাত তো ধান চাষের জন্য যেহেতু আমাদের এখানে বিখ্যাত পশ্চিমবঙ্গকে একটা চেনা জায়গা হিসেবে ধরা হয় সেহেতু এখানকার কৃষিটাই সবথেকে কৃষি বা কৃষকরাই কিন্তু আমাদের সংস্কৃতিকে বজায় রেখেছে সমৃদ্ধি করেছে ভূমিকে ভালোবেসে ভূমির প্রতি মাটি আঁকড়ে তারা পড়ে রয়েছে শুধুমাত্র তারা ভূমিকে ভালোবাসে বলে ভূমির ভালোবাসাকে এতটাই তারা মর্যাদা দেয় যে তারা এখনও চাইলে অন্যান্য কাজে যেতে পারে কিন্তু তারা যায় না তাদের কৃষি কাজটা এখনও ভালো লাগে তাই তারা কৃষি কাজটাই করে হ্যাঁ এখন হয়তো ফলন সেরকম ভালো হয় না বা টাকা পয়সা সেরকম আসে না কিন্তু তারা কৃষিটাকেই মর্যাদা দেই কৃষিটাকেই এগিয়ে নিয়ে যেতে চায়